বিশ্বের পাঁচটা দেশের নাম হচ্ছে প্রথম আফ্রিকা দ্বিতীয় আমেরিকা তৃতীয় বাংলাদেশ চতুর্থ ইউকে অথবা ব্রিটেন পঞ্চম ব্রাজিল এ হল আমাদের বিশ্বের পাঁচটা দেশের নাম